বাইকের যত্ন আমি ঠিক ভালোভাবেই নিই প্রতিদিন বাইক পরিষ্কার করা মোছা মাঝে মধ্যে বাইকের সার্ভিস করানো টায়ার ঠিকঠাক আছে কিনা লক্ষ্য করা ইত্যাদি ইত্যাদি বাইক চালানোর মাঝে ক্লান্তিকর হয় যখন অনেক টা দূরত্ব চালাই আমরা তখন ঘাড়ে বা কোমরে হাতের কব্জিতে একটু ব্যথা ব্যথা অনুভব হয় লং রুটের জন্য আমাকে অনুপ্রাণিত করে যেমন পাহাড় লাদাখ এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য মাঝেমধ্যে অনুপ্রাণিত করে কিন্তু অত দূর তো যাওয়া হয়ে ওঠে না তাই ঘরের কাছেই নানান জায়গায় ড্রাইভিং করতে হয় সতর্কতা অবলম্বন বলতে গেলে রাস্তায় সব সময় সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানো উচিত সমস্ত নিয়ম বিধি সিগন্যাল ফলো করা উচিত লুকিং গ্লাস ভালো করে দর্শন করতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হল মাথায় হেলমেট অবশ্যই পরতে হবে